আমি নীলকুঠিরাঙার বাসিন্দা আমি আমি একটি অনুষ্ঠানে মিষ্টির অর্ডার দিতে চাই তো আপনি অনুগ্রহ করে জানাবেন যে কোন কোন মিষ্টির ওপর কি কি ছাড় রয়েছে